আমি আমার সবচেয়ে বড় শক্তি মনে করি মানুষকে ভালোবাসা কারণ মানুষকে ভালোবেসে যদি আমি কাজ করি তখন সেই কাজটা খুব সুষ্ঠভাবে হয় কারণ মানুষকে ভালোবাসার বিকল্প কিছু নেই আর যে কোনো কাজকেও যদি ভালোবাসা যায় তার বিকল্প কিচ্ছু নেই ভালোবাসা দিয়ে পৃথিবীতে সবকিছু জয় করা যায় এটা আমার মনে হয় এটাই সবচেয়ে বড় শক্তি একজন মানুষ হিসাবে আমার সবচেয়ে বড় প্রথম শক্তি এটাই মানুষকে ভালোবেসে আপন করা আর আমার দুর্বলতা হচ্ছে ওই মানুষ যদি আমাকে কোনো কারণে আঘাত দেয় আমি মানুষকে যাকে খুব বেশি ভালবেসেছি সে যদি কোনো কারণে আঘাত দেয় সেই তখন আমি তার প্রতি দুর্বলতা প্রকাশ করবো কারণ ওই দুর্বল জায়গাটা আমার আঘাত আমাকে যদি কেও আঘাত দেয় ওই দুর্বলতাটা আমি সহ্য করতে পারি না আমার ওখানেই খুব কষ্ট হয় তা বলে কি আমি মানুষকে ভালবাসবো না বাসবো কিন্তু মানুষ ভালোবেসে দুর্বলতা জায়গাটা আমার দুর্বলতা জায়গাই হচ্ছে ভালোবাসা সেখানে যদি কেও কষ্ট দেয় খুব খুব খুব কষ্ট লাগে